হুম মিতাদি হ্যাঁ বলছি এই রবিবার তো ছাব্বিশে জানুয়ারি কী করছো সেদিন বলছি যে হ্যাঁ বলছি যে তাহলে ওই দিনটা চলো সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতেই যাওয়া যাক হুম তালে তোমাদের পরিবার আমাদের পরিবার আর ভাবছি যে পাশে ওই ঝুমুদেরকেও বলেই দেবো তাহলে হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো কিছু শিখতেও পারবে ওখানে তো খুব সুন্দর করে পতাকা উত্তোলন করা হয়

হুম আর এই দু হাজার কুড়ির থেকে তো হ্যাঁ আর এই দু হাজার কুড়ির থেকে স্কুলগুলোও বন্ধ আছে বাচ্চারা সেরমভাবে শিখতে পারে নি তাই হুম তবে সিধু কানু ইউনিভার্সিটিতে কিন্তু খুব সুন্দরভাবে করা হয়

আর অতো বড়ো ইউনিভার্সিটি দেখে ওদেরও ইচ্ছে হবে যাতে ওখানে পড়তে পারে হুম সেটাই তো আমি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির কয়েকজন অধ্যাপকের সাথে আমার মানে আলাপ খুব ভালো না হলেও তবে চেনা পরিচিতি আছে একটু আধটু তো তারা যখন বলেন যে কীভাবে তারা পতাকা উত্তোলনটা করেন কীভাবে জাতীয় সংগীতটা গাওয়া হয় খুবই খুবই ইচ্ছে হয় যে যেয়ে দেখি আর এবছর তো রবিবারও পড়েছে সবাই মিলে যাওয়াই যায়

একটা ছোটো খাটো আউটিংও হয়ে যাবে ঘোরাঘুরিও হবে আর বাচ্চারা শিখতেও পারবে

সেটাই তো আমিও কখনো যাই নি লোক মুখেই যেটুকু শোনা আমাদের সময় তো এই ইউনিভার্সিটিটা ছিলোও না আর এই ইউনিভার্সিটিটা হওয়াতে পুরুলিয়া জেলার মানুষদেরও অনেক সুবিদা হয়েছে শিক্ষেরা শিক্ষার এতো বড়ো একটা প্রতিষ্ঠান হ্যাঁ সবার পক্ষে তো ওই খরচাটা বহন করাও সম্ভব হয়ে ওঠে না

হুম আর আমাদেরও দেখা হয় নি ইউনিভার্সিটিটা আমরাও দেখে আসবো আপনি কি আগে গেছিলেন

হুম হুম

বলছি পাড়ায় আর কেউ আছে কি যাকে বলা যাবে শিক্ষামূলক বিষয়ে যাওয়াই উচিত

সেটাই তাহলে ওই কথাই থাকলো

তাহলে তাই করছি বুঝলে ঠিক আছে

ঠিক আছে রাখলাম